হ্যাঁ বলুন হ্যাঁ আমি প্রতিমা মাহাতো বলছি আপনি কে বলছেন ও হ্যাঁ ম্যাডাম বলুন

আচ্ছা ম্যাডাম বলুন কী আপনি জানাতে চাইছেন বলুন আচ্ছা ম্যাডাম অবশ্যই আমি আমার তরফ থেকে অবশ্যই চেষ্টা করব যে আমি সঠিক এবং নিষ্ঠাভাবে আপনার অফিসে কাজটা করার অবশ্যই চেষ্টা করব যখন আপনি কাজের ব্যাপারে বলেছিলেন আমি এটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি আর সততার সহিত এবং নিষ্ঠা সহিত কাজটা করব

হ্যাঁ অবশ্যই ম্যাডাম এটা আমি আমার তরফ থেকে অবশ্যই চেষ্টা করব যাতে সবার সঙ্গে ভালো ব্যবহার করা এবং কাজটা ঠিকঠাকভাবে করা আপনি যেটা বললেন আমি অবশ্যই সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই ম্যাডাম আমি আপনি যেটা বললেন আপনার কথা মতো আমি অবশ্যই চলব কেননা আপনি আমার দুঃসময়ে আমাকে একটা কাজ দিয়েছেন এটা আমার পক্ষে মানে অনেক বড় একটা পাওনা আর এটা অবশ্যই ঠিক যে কোনো অফিসেই কাজ করতে গেলে অবশ্যই যারা আমার উপরে যারা আছে তাদের কথা অবশ্যই শোনা দরকার কাজটা না বুঝতে পারলে অবশ্যই সেটা ভালোভাবে জেনে বুঝে নেওয়া উচিত এবং সেটা করাও উচিত ঠিকভাবে হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনি যেটা বললেন সেটা ঠিকই কথা কিন্তু ধরুন হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায় বা আমার যদি মানে হঠাৎ কোনো ছুটির প্রয়োজন হয় বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল বা কারো কিছু কোনো কিছু হয়ে গেল সেক্ষেত্রে তো আমার একটা ছুটির দরকার হবে মানে হতেই পারে এটা না হোক যদি এরকম কখনও হয় তাহলে সেক্ষেত্রে আমি ছুটি পাব তো না ম্যাডাম আমি এটা কখনোই করব না আর আমি প্রথমেই যখন আপনি কাজের জন্য আমাকে বলেছিলেন হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আপনাকে বলেইছিলাম যে আমি কখনই এরকম করব না আমার আসলে কাজটা খুবই দরকার আমার তো একটা পরিবার আছে তো সেক্ষেত্রে আমায় তো চালাতে হবে আমি যদি হঠাৎ করে ছুটি নিই আমার তো রুটি রোজগার বন্ধ হয়ে যাবে তাই না তো আমি কখনোই এরকম করব না যদি খুব দরকার হয় তা নাহলে আমার কখনো ছুটি লাগবে না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম কালকে তাহলে আমি সকাল দশটা নাগাদ চলে যাব অপিসে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার কোনো অসুবিধা নেই আমি চলে আসব ঠিক টাইমে চলে আসব আর আপনি যেটা যেটা বললেন আমি অবশ্যই সেগুলো যথাযথভাবে পালন করব ঠিক আছে রাখছি তাহলে ম্যাম